হ্যাঁ আমার ছোটবেলার সবচেয়ে প্রিয় স্মৃতি হল আমরা যখন সবাই মিলে বন্ধুরা একসাথে সব বান্ধবীরা একসাথে স্কুল যেতাম ঝালমুড়ি খেতাম খুবই ভালো লাগত তার ফলে আস্তে আস্তে বড়ো হতে হতে সব বান্ধবীরা অনেক দূরে দূরে চলে গেছে এখন সেগুলো আর খুঁজেও পাই না দেখতেও পাই না মনে অনেক কষ্ট হয় এমনকি ছোটোবেলার সমস্ত স্মৃতি এখন ঝাপসা হয়ে আসে মনের মধ্যে আর এখনকার বাচ্চাদেরকে আমাদের ছোটবেলার সবচেয়ে মধুর মনে রাখার স্মৃতি হল আমরা সরস্বতী পুজোয় সব বান্ধবীরা একসাথে মিলে শাড়ি পরে পুজো দিতে যেতাম ঠাকুর দেখতাম মজা করতাম ফুচকা খেতাম আনন্দ করতাম সেগুলো এখন আর করতে পারি না তার কারণ এখন সবাই যার যার মতো অনেক অনেক দূরে দূরে নিজের নিজের সংসারে পৌঁছে গেছি এখন নতুন নতুন বাচ্চাদের সেই স্মৃতিগুলো দেখলে খুবই মন খারাপ লাগে